ছোটো থেকে আমার একটা শখ যে নিজে হাতে কিছু রান্না করবো নিজে খাবো প্লাস সবাইকে খাওয়াবো তো এরকম টুকিটাকি রান্না নিজে করতে ভালোবাসি আবার অনেকে ভালো লাগে সেটা তারা দেখে রান্নাটা আমার পাশে বসেও অনেকে দেখে দিখে দেখে শিখে যায় তারা নিজেরাও যখন করে করে বলে ভালো লেগেছে তখন শুনেও খুব ভালো লাগে এরকম টুকিটাকি রান্না করতে থাকি যেহেতু মানে রান্না করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি তো একবার এরকম হয়েছিলো আমার ছেলের বন্ধুরা বাইরে থেকে এসেছে তো ওরা মানে বাইরে থাকে তো দেশী রান্না খুব একটা খায় না তো আমাকে বললো যে একটু দ্যা মানে দেশী রান্না একটু করতে তো আমি কী করলাম একটু দেশী মাংস রান্না করলাম দেশী মুরগী আর কি আর একটু মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করলাম একটু মোচার ঘন্ট করলাম কচি চিংড়ি মাছ দিয়ে আর এরকম টুকিটাকি রান্না করেছিলাম তো তারপরে যেমন একটু পিঠে পায়েসও বানিয়েছিলাম যেমন পাটিসাপটা তারপরে নলেন গুড়ের পায়েস এরকম টুকিটাকি করেছি তো তারমধ্যে দিয়ে ওরা সব থেকে ভালো খেয়েছে পিঠেটা তো খেয়েছেই আর যেমন মাছের মাথা দিয়ে মোয়া মানে মুগডালটা এটাও খেয়েছে এটা খেয়ে খুবই ভালো বলেছে তারপরে দেশী মুরগীটাও খেলো আর এরকম টুকিটাকি আরও অনেক কিছু করেছিলাম তো খেয়ে খুব ভালো বলেছে তো পরবর্তীতে আবারও চেষ্টা করবো সবাইকে এরকমভাবে টুকিটাকি লোকজন হলে খাওয়ানোর আমার খাওয়াতেও ভালো লাগে প্লাস নিজে রান্নাটা করতেও ভালো লাগে নতুন নতুন কিছু রেসিপি আমি নিজেই তৈরি করি সেটা করি রান্না করে দেখি দেখার পরে তো খাইয়েছি অনেক জনকেই